আমি একজন বেড়াতে যাব বলে এই তপতী ঘটক আমার নাম আর কি আপনি চিনবেন না আপনি বেড়াতে নিয়ে যান তো শুনলাম আপনার নাম সায়ন ঘোষ তো ও আমার এই পূর্ব মেদিনীপুর রেল স্টেশনের পাশেই বাড়ি আপনার বাড়ি তো ওই সামনাসামনি না কি ও আমি শুনলাম আপনি না কি বেড়াতে যান নিয়ে যান বিভিন্ন জায়গা তাই আপনার একটু যেতে চাইছি আর কি আমরা ওই সুন্দরবন যেতে চাইছি একটু ইচ্ছে আছে বাড়ির লোক বলছে সুন্দরবনটা একটু ঘুরে আসবো আমরা জন দশেক যাব সুন্দরবন আমরা দুটোতে কেমন খরচা আগে বলুন ধরুন বাসে কেমন খরচা আর ট্রেনে কেমন খরচা ও তাহলে তো ট্রেনের খরচাটাই কম আমাদের সাথে দুজন বয়স্ক আমাদের মা বাবাও আছেন তো তাহলে ট্রেনটাই ভালো যেখানে জার্নিটাও কম হবে তারপর যেখানে খরচাটা একটু কম সেখানেও ঠিকই আছে আর ওই টাকার মধ্যে আমি যাতেই যাই আপনি ওই টাকার মধ্যে তো খাওয়া দাওয়া থাকা এগুলো তো আপনারাই দেবেন না কি হ্যাঁ ওগুলো তো দিতে হবে জানি ওগুলো তো আপনারা কেন বহন করবে ওগুলো আমরা দিয়ে দেবো বাকি আপনারা চারবেলা সকালে উঠে থেকে টিফিন থেকে চা এগুলো তো আপনারাই দেবেন না কি সমস্ত খরচা আপনাদের আচ্ছা ওগুলো তো অসুবিধা নেই ওগুলো তো বুঝতেই পারছি যে ওগুলো আমাদের বাড়তি খরচাগুলো আমাদেরকেই করতে হবে আর আমরা ভাবছিলাম ডিসেম্বরে যাব আর কি ডিসেম্বরের ওই শেষ উইকে আমরা যাব ভাবছি না না অসুবিধা কিছু হবে না জানুয়ারির তাহলে ওই প্রথম সপ্তাহ দিকেই যাব কারণ বাচ্চাদের পরীক্ষার পর ওটাতে ছুটি থাকে না ওই জন্যই আর কি ও ঠিক আছে তাহলে তখনই যাব অসুবিধা নেই কিছু আচ্ছা তখন ওই পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তখন যাব আর আপনি নিয়ে যাবেন এটা তো কথা দিচ্ছেন তো যে আপনিই নিয়ে যাবেন কারণ হচ্ছে আচ্ছা তাহলে তাই হবে তাই নিয়ে যাব অসুবিধা নেই কিছু টাকা দিয়ে তাহলে ওই জানুয়ারির প্রথম সপ্তাহে দশজন যাব তাহলে বাড়ির মনে রাখবেন আমাদের জন্য সিট বুকিং করে রাখবেন দশটাই সিট হবে ঠিক আছে